আগামী পনেরো চার দু হাজার তেইশ বিকেল পাঁচ ঘটিকায় আমি একটি ক্যাব বুক করতে চাই এবং আমার পিক আপের জায়গা হচ্ছে কেতিকা এবং আমি যেতে চাই অর্থাৎ আমার গন্তব্যস্থল হচ্ছে গোশালা মোড়